হ্যাঁ লেখার আমার কাছে লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পাই আমি আমার পরিবেশ থেকে এবং আমার সমাজ থেকে যে একজন বাবা মায়ের চরিত্র কিংবা পরিবেশে বিভিন্ন ব্যক্তি কীভাবে আচার আচরণ করে চলছে সেগুলি দেখে তাছাড়া হচ্ছে আমার পরিবেশে প্রকৃতিকে দেখে প্রকৃতি প্রকৃতি থেকে আমি লেখার গুরুত্ব পাই আর একজন নতুন লেখক কীভাবে সে তাকে পরামর্শ দিতে হবে সেটা হচ্ছে তাকে ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে সে তার জ্ঞান অর্জন করতে হবে যেহেতু লেখার গুরুত্বগুলি তার জ্ঞান থেকে আসে এবং সে যাতে পরিবেশের যে ঘটনাগুলি ঘটছে সেগুলি থেকে রাজনীতি কীভাবে চলছে সেইগুলিকে যাতে সত্য ঘটনাগুলিকে সে তুলে ধরে বা লেখে লিখতে লিখতে সে ভালো লিখতে পারে এবং পরিবেশটা কীভাবে চলছে সেগুলি যাতে সে লিখে লিখতে অভ্যস্ত হয় আর আমি আমার গল্পের চরিত্রগুলি আমার সমাজ থেকে এগুলো ঠিকঠাক করে চয়ন করতে পারি যেমন আমার পরিবেশ থেকেও নিয়ে এগুলো অনুভব করি সেইগুলোকে আমি এই গল্পের মধ্যে লিখতে পারি এবং সমাজে কীভাবে ঘটনাগুলি ঘটছে সত্য ঘটনাগুলি এখন সেই ঘটনাগুলিকে আমি বাস্তবায়িত করার জন্য এই বইগুলিকে আমি যাতে গণমাধ্যমে প্রকাশ করতে পারি সেই জন্য আমি এই বাস্তব এবং পরিবেশকে উদ্দেশ্য করে এগুলো লিখতে সফল হই